আমার সাথে সাথে আমার মা আমার পশুদের পাখির যত্ন নেয় কারণ আমার পক্ষে একা তাদের দেখভাল করাটা সম্ভবপর হয়ে ওঠে না কারণ তাদেরকে একদম আমি নিজেদের মতন করেই যত্ন করতে ভালবাসি পশুদেরকে রাখার জন্য বাড়ির পাশেই একটা ছোট্ট ঘর করে দেওয়া আছে সেখানেই তাদেরকে রাখা হয় এবং তাদের স্বাস্থ্যবিধির ক্ষেত্রে যথেষ্ঠ নজর দেওয়া হয় কারণ তাদের বাইরের কোনো খাবার খাওয়ানো হয় না বাড়িতেই তৈরি খাদ্য খাওয়ার হ খাওয়ানো হয় এবং পনেরো দিন অথবা মাসিক একবার অন্তর তাদের স্নান করানো হয় এবং শরীর খারাপ যখন হয় তাদেরকে একদম তাদের ডাক্তারের কাছেও পর্যন্ত নিয়ে যাওয়া হয়